আমি সিদ্ধান্ত ছবি আঁকতে খুব পছন্দ করি যেমন প্রাকৃতিক ছবি সেরকমই আমার নির্দিষ্ট থিম আছে যে যেমন গ্রীষ্মকালে ধান চাষ করা ধান চাষ করছে যে লোকটা তার ছবিগুলো আঁকা এবং শীতকালে হলো খেজুর চাষ করা গাছ থেকে খেজুরের রস যেরকম বার করে সেই ছ সেই ছবিগুলো এবং রসগুলো বার করে নিয়ে যায় রাস্তার ধারে সেরকম ছবি এবং গ্রীষ্মকালে ধানের কেতে লোকেরা দাঁড়ায় এবং ধান কাটে এইসব ছবিগুলো আমি খুব সিদ্ধান্ত পছন্দ করি এবং যেমন খেজুরের রস কিংবা গাছে চড়ে লোকরা যেরকম গাছে ওঠে সেরকম ছবি আর নানান ধরনের প্রাকৃতিক ছবি আঁকা আমার থিম আছে